আমি একটি ছুরি কিনেছিলাম এবং সেই ছুরিটার ভেবেছিলাম ভালো হবে দেখতে সুন্দর ছিল এবং সেই মুহূর্তে মনে হচ্ছিল যে খুব ধারালো ছুরি কিন্তু খুবই বাজে বাড়িতে আনার পর দুদিন ইউজ করার পর তার ধারটি চলে যায় সেটা দিয়ে একটা সামান্য পনির কাটতে কাটা যাচ্ছে না বুঝতে পারছেন মানে কতটা বাজে একটা ছুরি জং ধরে যাচ্ছে তার পরে হ্যান্ডেলটা লুজ হয়ে গিয়েছে মানে এত বাজে আমি ধারণাই করতে পারিনি পুরোপুরি ঠকে গিয়েছি আমি এই ছুরিটি কিনে মানে আমি ভাবতে পারিনি যে এত ভালো জায়গা থেকে কেনার পর এরকম একটা বাজে জিনিস আমি পাব এবং যেই সময় কিনেছিলাম সেই সময় তো খুবই সেটাকে দেখে সুন্দর মনে হচ্ছিল কিন্তু আদৌ সেটি সুন্দর নয় কিন্তু দামটাও অনেক নেওয়া হলো সেটার অনেক দাম দিয়ে যদি এত বাজে জিনিস পাই তো খুবই কষ্টকর ব্যাপার খুবই খারাপ লাগে জিনিসটা আমি আশা করিনি যে এত দামি জিনিসও এত বাজে কোয়ালিটির হতে পারে তো আমার এই ছুরিটা নিয়ে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে